ছবি আঁকাটা সম্পূর্ণ নিজের উপর নির্ভর করে আপনি যে সবসময় ছবি আঁকবেন সেরকম না আপনি ছবি আঁকতে কখন বসবেন সেটা যে সময় ঠিক করবে সেরকম না আপনার হঠাৎ করে মনে হলো ছবি আঁকলে ভালো লাগছে বসে পড়লেন একটা প্রকৃতির দৃশ্য হয়তো জানলার সাইডে আপনি বসে আছেন একটা প্রকৃতির দৃশ্য আপনার সামনে ফুটে উঠলো সেই ছবিটি আমি স্ক্যানে ছবি এঁকে দিলাম আবার হয়তো একটা প্রখর দুপুর গ্রীষ্মের দুপুর প্রচণ্ড গরম হচ্ছে তার যে একটা প্রাকৃতিক যে দহনতা তীব্রতা তার একটা ছবি আমি এঁকে দিলাম এইভাবে ছবি আঁকাটা নির্ভর করে পড়ন্ত বিকালে হয়তো বসে আছি থাকতে থাকতে ভালো লাগছে না সেই পড়ন্ত বিকালের ছবিটা এঁকে দিলাম এইভাবে শিল্পী তার মনের ভিতরকার যে রূপ রস গন্ধ সেটাই তার ক্যানভাসে তুলে ধরে রঙ তুলি দিয়ে সুতরাং যে সবসময় ওরকম কোনও নির্দিষ্ট সময় এক্ষেত্রে ব্যবহৃত হয় না